হ্যাঁ আমি খেলার ম্যাচ দেখি আমি মূলত টিভিতে খেলার ম্যাচ দেখি ক্রিকেট দেখি ফুটবলও দেখি বাইরে বিশ্বকাপ দেখতে আমার খুবই ভালো লাগে কখনো একটা দুটি ম্যাচ আমি যদি না দেখতে পারি সেগুলো আমি ইউটিউবে সার্চ করে সেই ম্যাচ আমি দেখি এবং বন্ধুদের সাথেও সেই কথাবার্তাগুলি শেয়ার করি এবং বন্ধুরাও খুব খেলায় উত্তেজিত হয় আমাদের খেলায় আমি মূলত ভারতকে সাপোর্টার ভারতের সাপোর্টার ভারতকে সাপোর্ট করি এবং আমাদের বাইরের দেশের কিছু দলকে আমি খুবই সাপোর্ট করি যেমন রোনাল্ডো এবং মেসি নেইমার ফুটবল খেলা আমার খুবই ভাল্লাগে তার সাথে সাথে আমি নিজের দেশের ক্রিকেট খেলাও দেখি এগুলি আমার মনকে ছুঁয়ে যায় এবং আমি বন্ধুদের সাথে সেই ম্যাচগুলি দেখতে এবং এনজয় করতে খুবই ভালো লাগে তাদের সাথে সাথে আমি বিরাট কোহলির বিরাট ফ্যান এবং রোনাল্ডোরও খুব ভালো ফ্যান ছিলাম